পশ্চিমবঙ্গের সংস্কৃতি বাইরের সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়েছে এ বিষয়ে কোনো দ্বিমত নেই কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কোনো সংস্কৃতিই সম্পূর্ণ নিজস্বতায় বেঁচে থাকে না সংস্কৃতি মাত্রই প্রগতিমান প্রবহমান যতক্ষণ না কোনো সংস্কৃতি বাইরের সমস্ত সংস্কৃতির সঙ্গে মেলবন্ধন রেখে চলে ততক্ষণ অবধি কোনো একটি সংস্কৃতি বেঁচে থাকে না এগোতে পারে না